এখানকার স্থানীয় পরিবহন বিকল্প হচ্ছে টোটো এবং রিকশা যা পূর্ব বর্ধমানে উপলব্ধ পূর্ব পূর্ব বর্ধমানে স্টেশন অবধি যে রোডটি রয়েছে সেখানে টোটো এবং রিকশা খুবই জরুরি এবং মানুষের যাতায়াতের জন্য টোটো ও রিকশা খুবই উপযোগী যাতে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় তাড়াতাড়ি যেতে পারে এবং এতে মানুষের কাজেরও খুব সুবিধা টোটো ও রিকশা বেরোনোর ফলে মানুষের যাতায়াতের খুবই সুবিধা হয়েছে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় খুব দ্রুত পৌঁছোতেও পারে এবং কাজে যদি কোনোদিন দেরিও হয় সেই দেরির ফলে টোটো ও রিকশা থাকার জন্য মানুষ খুব তাড়াতাড়ি পৌঁছোতেও পারে তার জন্য টোটো এবং রিকশা মানুষের খুবই জরুরি